হ্যাঁ আমার প্রিয় সাহিত্যিক চরিত্র আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রতিটি গল্পটি যেন আমার হৃদয় ছুঁয়ে যায় ওর সমস্ত গল্পটা পড়লে আমার বুকের ভেতরটা প্রচণ্ড কষ্ট হয় চোখ দু চোখ দিয়ে চঝড়ঝড় করে জল পড়তে থাকে কারণ প্রতিটি গল্প বাস্তবের সাথে অনেক মিল আছে মানে বাস্তবের শিশুন জাতিভেদ প্রথা আরও অন্যান্য কুকর্ম কাজ কুকর্মগুলি যিনি গল্পের মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তুলেছে এই শরৎচন্দ্র প্রতিটি গল্প থেকে যে আমি শিক্ষা পেয়েছি যে মানুষের সাথে বিভাদ করে ঝগড়া করে মারপিট খুনোখুনি দাঙ্গা করে কোনো লাভ নেই তো সুতরাং আমরা হাতে মানে কলম কলমের মাধ্যমে তো মানুষের কাছে ছড়িয়ে দিয়ে দিতে পারি এবং কলমের মাধ্যমে তো আমরা প্রতিবাদ করতে পারি তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলি গল্পের মধ্যে একটি মজাদার গল্প হলো লালু লালু গল্পে দেখা গিয়েছে যে লালুর বাপ একজন উকিল ছিল উকিল লালুর বাপ ছোটোবেলার প্রচণ্ড গরিব ছিল তিনি খুব দুঃখ কষ্টের মধ্যে লেখাপড়া শিখে একজন উকিল হয়েছে ইচ্ছা ছিল ছেলে তেমনি তার মতো উকিল হোক তো লালুর বাবা লালুর শর্ত দিয়েছিল যে যদি সে পরীক্ষা প্রথম না হয় তাহলে তার বাড়িতে পড়ানোর জন্য টিউটার থাকবে তো লালু এ যাত্রায় ও পার পেয়ে গেলো লালু মানে মনে মনে ভাবতে লাগলো যে তার ঘাড়ে যদি মাস্টার চাপানোর চেষ্টা হয় লালু জানতো যে আবার তার ঘাড়ে মানে বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনার সমান লালুর বাপ প্রচণ্ড বড়ো লোক মানে কয়েক বছর হলো তারাদের যে পুরানো বাড়িটা ছিলো সেই বাড়িটা ভেঙে তিনতলা বাড়ি করেছে তো লালুর মায়ের আশা ছিল যে লালুর মায়ের যে গুরুদেব ছিল সেই গুরুদেব তাদের নতুন বাড়িতে সে পায়ে ধুলো দেবে বৃদ্ধ গুরুদেব তাদের বাড়ি ছাড়া মানে কয়েকটা গ্রাম আগে সেই গুরুদেব এসেছিলো তো লালুর বাবা বাবা মা খবর পেয়ে গুরুদেবের কাছে গিয়েছিলো তো গুরুদেব লালুর মা বাবা তাদের বাড়িতে আসতে বলার যে অনুরোধ করছিল তাও গুরুদেব রাজি হয়েছিলো তা লালুর মায়ের এই সুযোগ সুযোগ হয়েছে যে গুরুদেব তাদের বাড়িতে পায়ের ধুলো দেবে এবং গুরু ওই লালুর মা আশীর্বাদ নেবে তো লালু মা আনন্দে আত্মহরা আনন্দে তো গায়ে ধরে না তো এত দিনের এত দিনের মনস্কামনাটা পূণভাবে গুরুদেবের বাড়ি ধুলো তাদের পায়ে পড়বে তাদের বাড়িটি পবিত্র হয়ে যাবে তো নিচে একটি ঘর ছিল সেই ঘরের আসবাবপত্র সরালো নতুন খাট নতুন বিছানা সমস্ত তৈরি করা হবে কারণ গুরুদেব শোবেন এবং সেই ঘর একটি কোণে গুরুদেবের পুজো পুজোর জায়গা করে দিয়ে কারণ তাদের তিনতলা ঘরে পুজো ঠাকুর পাড় সেই ঠাকুর পাড়ে নাম জপতে কষ্ট হবে সেই কারণে তো দু তিন দিন মতো গুরুদের তারে বাড়িতে থাকবে এই সুযোগ হয়েছে তো হঠাৎ কালো দুর্যোগ অন্ধকারে আকাশ ছেয়ে পড়েছে তেমন ঝড় তেমনি বৃষ্টি বিরাম নেই তো মিষ্টি নানারকম ফলমূল সাজাতে লালুর মায়ের নিঃশ্বাস ফেলার আর সময় নেই তো তার মধ্যে মশারি মশারি ঝেড়ে বিছানা গোছ গাছ করে গুরুদেবে গুরুদেব শোয়ার জন্য বলেন তো গুরুদেবের সারাদিন প্রচণ্ড ক্লান্তি দূর করতে আহারই সেরে শয্যা গ্রহণ করলো কোথায় বাড়ির চাকর বাকরও ছুটি পেলে নরম সজ নরম বিছানার উপর গুরুদেব নরম বিছানা শুয়ে গুরুদেব মনে মনে গু লালুর মায়ের আশীর্বাদ করলো কিন্তু গভীর রাতে হঠাৎ গুরুদেবেের ঘুম ভেঙে গেলো হঠাৎ মশারি পুরে এক ফোঁটা ঠান্ডা জল লালুর সেই গুরুদেবের পেটের উপর পড়লো উঠে বলল উফ ঠান্ডা জল তো পেটটা মুছে নিল গঁতে মনে মনে বল যে নতুন বাড়ি করলে লালু লালুর মায়ের নাম হচ্ছে নন্দ রানী তো সুতরাং গুরুদেব বললো যে নন্দরানী নতুন বাড়ি করছে অথচ ছাতটা ফেটে গিয়েছে ফেটে ফেটে গিয়েছে তো গুরুদেবের শোয়ার জন্য যে খাটটি দে সে খাটটি আরই নয় ছোলা খাট মানে হালকা খাট তো সেই খাটটি টেনে নিয়ে মশারি শুদ্ধ টেনে নিয়ে ঘরের আরেক করে নিয়ে গিয়ে তো সেখানে শুয়ে পড়ে কিন্তু মানে এক এক মিনিট দেড় মিনিট বাদে আবার চোখ মানে চোখটি হঠাৎ ছেড়ে গেল ক আবার এক ফোঁটা জল পড়লো দু চার ফোঁটা ফটে উঠলে ভাবলো যে ছাদটি ফেটে গিয়ে যেতো সুতরাং খাটটি একবার ঘরের এ কোণে একবার ও কোণে তো এ কোণে নেওয়ার ফলে দেখলো যে পুরো ছাদটায় পুরো ছাদটায় পুরো ছাদটায় ফেটে গিয়েছিলো এবং গুরুদেব বয়স্ক মানুষ একজন অজানায় অজানা জায়গায় যে দৌড় খুলে ঘরের দরজা খুলে যে বাইরে ডাকবে সে ডাকারও শু ভয় পাচ্ছে তো ভয় পাচ্ছে তবু তবু ভয়ে ভয়ে বাগানটা খুলে একটা মানে মোমবাতি মোমবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালাবে যে মোমবাতি জ্বালাবে যে বাইরে কাউকে ডাকবে সেও ডাকতে পারছে না তো সু ডাকতে পারছে না সেই বারান্দা বারান্দাতে মনে মনে ভাবছে যে ভগবান এ রাট রাতটা কখন শেষ হবে তা হতে হতে হঠাৎ সকাল হয়ে গেল তো লালুর মা তো সকাল হতেও সকাল না হতে হতে গুরুদেবের রয়েছে গুরুদেবের রাত্রে অর্থা সেবা সেবা করার সুযোগ পান তিনি ভেবেছে দিনের বেলা সেবা করে তিনি এসে দেখে গুরুদেব ঘরের মধ্যে নিয়ে তো গুরুদেব তিনি খোঁজাখুঁজি পরে গুরুদেবদের ঘরে এখন শুয়ে আছে সেই গুরুদেবকে জিজ্ঞেস করে গুরুদেব কী হয়েছে তা বললো যে নন্দুরানী তুমি ঘ তুমি নতুন ঘর করছো কিন্তু তোমার ছাদ ফেটে গিয়েছে তো লালুর মা বললো গুরুদেব আপনি একতলায় থাকেন আপনার উপরেো আরও দুতলা আছে ত দুতলা ফেটে কী করে একতলায় জল পড়বে তা বললো জানি না মা তোমার ছাদ ফেটে গিয়েছে সারা ঘরে প্রায় জল পড়েছে তা সুতরাং লালুর মা হঠাৎ মনের বললো যে ওই শয়তান লালু কোনো কাজ করেছে তা তিনি তাড়াতাড়ি মশারির উপরে গিয়ে মশারির উপরে দেখছি এক ফোঁটা বৃষ্টি এক ফোঁটায় বৃষ্টির জল ঠান্ডা জল পড়ছে তো মশারির ওপর থেকে এক টুকরো এক রাতে বরফ বাঁধা বা এক টুকরো নেকড়াতে বাঁধা আছে তো সুতরাং তিনি আর বুঝতে বাকি নিয়ে তিনি তাড়াতাড়ি চাক বাইরে এসে চাকরদের বললো লালু কোথায় যেখান থেকে পারিস ওকে ধরে আন যেখান থেকে পারিস আমি ওকে ধরে আন তা লালুর মা কাঁদে কাঁদে লালুর বাবাকে বলল তোমার এই হারামজাদা ছেলে হয় এ বাড়িতে থাকবে না আমি থাকবে তো চাকর বাকর লালুকে পেরো না একজন চাকর লালুর মায়ের কাছে এসে বললো যে মা মা লালু ও পাড়ায় ও তার মাসির বাাড়ি ওখানে ওখানে সে ওর মাসি পাশে বসে খাবার খাচ্ছে তো লালু আর এ বাড়িতে দিন পনেরেরও আর পা দেয়নি